আমি ধ্যান এবং প্রাণায়াম করে এ নিজেকে যোগ ব্যায়ামের অনুশীলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকি কারণ হ্যাঁ আমি যখন প্রাণায়াম করি বা আ যোগ ব্যায়াম করি সেখানে আমি আমার ভেতরের যে জ্বালা বা ভেতরের যে হতভম্বটা ভেতরের যে অস্থিরতাটা সেটা থেকে আমি অনেকটা পরিমাণ স্বস্তি পাই যখন আমি এক ধ্যানে এ এক মনে যখন আমি প্রাণায়াম করে থাকি বা সাম শ্বাসের ব্যায়াম করে থাকি সেক্ষেত্রে আমার ভেতরের যে কষ্টটা অনুভূতিটা বা ভেতরের যে অস্থিরতাটা থাকে সেই ক্ষেত্রে আমি অনেকটা শান্ত ফিল করি নিজেকে সেক্ষেত্রে আমার নিজের শরীরকে অনেকটা প্ অনেকটা পরিমাণ সুস্থ মনে হয় সুস্থ স্বাভাবিক মনে হয় বা অনেক সময় অনেক ক্লান্তিতে ভুগে থাকি তো সেই ক্লান্তি দূর করার জন্যও আমার মনে হয় যে এই ব্যায়াম করাটা খুবই প্রয়োজনীয় তো সেই ক্ষেত্রে আমি নিজেও করে দেখেছি যে যখন আমি ই অনেক ক্লান্তির মধ্যেও যখন আমি স্ ধীর স্থির হয়ে যখন ব্যায়ামটা করে থাকি তখন আমার নিজেকে অনেকটা শান্তিপূর্ণ মনে হয়ে থাকে